আমরা এখানে বাংলা ভাষার সাথে আঞ্চলিক ভাষাতে কথা বলি সে আঞ্চলিক ভাষা হল মানভূম ভাষা পুরুলিয়ায় সাধারণত এই মানভূম ভাষাতেই কথা বলা হয় আমরা ঝাড়খণ্ডী ভাষায় কথা বলি যে ঝাড়খণ্ডী ভাষা বাংলা ভাষা কিছু ঝাড়খণ্ডের হিন্দি ভাষা এবং কিছুটা মানভূম ভাষা মিলিয়ে বলা হয় এই ভাষাতে সাধারণত পুরুলিয়ার সকলেই কথা বলে আর এই ভাষা শুনতেও খুব ভালো লাগে তাই এই ভাষাতেই সবাই কথা বলে আমাদের এখানে